স্টাম্প মুদ্রা বা শিলা সংগ্রহ করার জন্য আমি যেগুলো করেছি যে আগেকার আগেকার যুগে মানুষ সব কী করেছিলো কীভাবে স্টাম্প মুদ্রা শিলা কীভাবে উদ্ধার করেছিলো সেগুলো এখনও আমরা যে ইতিহাস বই পড়ি সেগুলো আগেকার পুরোনো দিনের কথাগুলো সব লেখা থাকে ওগুলো কারণ ওগুলো পড়ে আমরা সেই স্ট্যাম্প মুদ্রা শোনা স্ট্যাম্প মুদ্রা শিলাগুলো সংগ্রহ করার চেষ্টা করি আমি যদি কখনও রাস্তায় আগেকার যুগে টাকা বা কোনো কয়েন কুড়িয়ে পায় তাহলে সেগুলো আমি সংগ্রহ করে বাড়িয়ে আসি বাড়িয়ে আসি কারণ কারণ কারণ যদি বা কোনো মেলাতে যদি বলা হয় যে আগেকার যুগের সব জিনিসপত্র আগে আজুকের মানে যে স্ট্যাম্প মুদ্র বা শিলা জাতীয় কোনো জিনিস যদি বলা হয় যে এগুলো দেখানো হবে দেখো দেখানো হবে তো আমি সেগুলো ওখানে নিয়ে যাবো নিয়ে গিয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে সবাইকে দেখাবো সবাইকে দেখালে তারা দেখবে তাতে অনেক টাকা পয়সা হবে এই জন্য আর কেউ যদি বলে যে বলে যে মুদ্রাগুলো তুমি সংগ্রহ করছি সেগুলো দেখাও তাহলে আমি সেগুলো দেখাবো আর যেগুলো আর আগেকার যুগের যে যে মুদ্রা যে মুদ্রা স্ট্যাম্পগুলো ছিলো সেগুলো আমি পেয়েছি অনেক পেয়েছি সেই মুদ্রাগুলো আমি অনেক পেয়েছি যদি আমাদের আমাদের এখানে আমাদের এখানে একটি ছোটো মতো ডোবা আছে ডোবা আছে ডোবা আছে সেই ডোবাটা কাট ডোবাটা জল সেখানে জল ছিলো সেই জলগুলো অন্য পুকুরে দিয়ে দিয়েছিলো দিয়ে দিলে সেখানে আমি সেখানে গিয়ে আমি ভালো করে খুঁজে সেখানে ওখানে ভালো করে খুঁজে দেখলাম যে এখানে অনেক স্টাম্প মুদ্রা অনেক প্রায় ধরতে গেলে অনেক দশ পনেরোটার মতো আমি পেয়েছি সেগুলো নিয়ে আমি ভালো করে সেগুলো নিয়ে আমি গুছিয়ে রেখে দিয়েছি আমাদের এখানে মেলাতে বলেছিলো যে আমাদের এখানে মেলাতে বলে যে ও সব পুরোনো জিনিসপত্র দেখালে নিয়ে আসলে দেখালে স্টল যেগানে স্টল দেয় সেগুলো দেখালে অনেক টাকা পাওয়া যাবে সেই জন্য করে আমি ওই সবগুলো দিয়েছিলাম পর আমি যেখন আমি যখন যখন মাটির রাস্তা দিয়ে কখনও কোথাও দিয়ে যাই তখন আমি নিচের দিকে ভালোভাবে তাকিয়ে তাকিয়ে দেখি যদি বা ওখানে কোনো স্ট্যাম্প পাওয়া যায় সেখান থেকেই আমি ওগুলো সংগ্রহ করি আর মেলাতে নিয়ে গিয়ে স্টল বসাই